বর্তমান জীবনে মানুষের সুস্থ থাকা সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে সঠিকভাবে জীবন নির্বাহ করার জন্য হাসপাতাল হাসপাতালের প্রয়োজন খুবই আজকালকার মানুষ বিভিন্ন রোম বিভিন্ন রোগে জর্জরিত আজকাল আজকাল বেশিরভাগ আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ সব দিক থেকে সুস্থ সবল মানুষ দেখা যায় না এই সমস্ত মা মা মানুষ বিভিন্ন রোগ বি মানুষ বি কোনো না কোনো রোগে রো রোগে ভুগছেন এই সমস্ত মানুষ সঠিকভাবে বেঁচে থাকার জন্য ব্য বি বিভিন্ন হাসপাতাল বিভিন্ন ভো ভালো ভালো ডাক্তার নার্সের প্রয়োজন হয় কিন্তু পশ্চিম কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বেশিরভাগ বেশিরভাগ অঞ্চল অঞ্চলে বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে তেমন কোনো স্বাস্থ্যকেন্দ্র ভালো ভালো ভালো কোনো হাসপাতাল নেই বললেই চলে সেই সা গ্রামাঞ্চলের মানুষকে মানুষ অসুস্থ হলে তাদেরকে প্রায় প্রায় অনেক দূর যেতে হয় অনেক প্রায় অনেক দূর যেতে হয় বা শহরে যেতে হয় ভালো কোনো ডাক্তারের ভালো কোনো ডাক্তারের জন্য ভালো কোনো ডাক্তার দেখানোর প্রয়োজনে তাই মানুষ তাই মো তাই তাই হো যে সমস্ত গ্রামাঞ্চলগুলিতে স্বাস্থ্যকেন্দ্র এখনো তৈরি হয় নি সে সমস্ত অঞ্চলগুলিতে উচিত ভালো ভালো ডাক্তার নার্স ডাক্তার নার্স দেওয়া এবং একটি ভালো হাসপাতাল করে তোলা যাতে মানুষের কোনো অবস্থা না হয় তাদের সামর্থ্যের মধ্যে একটি সরকারি হাসপাতাল রাখা যাতে তাদের টাকা পয়সারও কোনো অসুবিধে না হয় যাতে তারা সুস্থভাবে জীবন যাপন করতে পারে এবং সঠিকভাবে তাদের তাদের চিকিৎসা চিকিৎসার জন্য যাতে তারা সেখানে আসতে পারে সেদিকে পশ্চিমবঙ্গ সরকারের নজর রাখা উচিত